আমাদের গ্রামে একটি খেলার মাঠ রয়েছে এবং সেখানে প্রতিদিন বিকেলবেলা বয়স্করা খেলাধুলা করে থাকেন কিছু বয়স্ক যারা ক্রিকেট খেলতে ইচ্ছুক তাঁরা ক্রিকেট খেলেন এবং কিছু বয়স্ক তাঁরা ফুটবল নিয়ে খেলেন আর কিছু বয়স্ক যারা কিছু এক্সারসাইজ করেন হাঁটা দৌড়া করেন এবং আমাদের বছরে একটি ক্লাবে সরস্বতী পুজোর উপলক্ষে একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় সেখানে বয়স্কদের জন্য টুর্নামেন্টের একটি ব্যবস্থা করা হয় এইখানে একটি ক্রিকেট ও ফুটবল দুই ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে বয়স্কদের জন্য সেখানে আমাদের পার্শ্ববর্তী এলাকার গ্রামের বয়স্ক মানুষরা এসে অংশগ্রহণ করে এবং তাদের টিম অংশগ্রহণ নেয় সেইখানে আমাদের গ্রামের বয়স্কের পাশাপাশি গ্রামের বয়স্কদের মধ্যে একটি ক্রিকেটের টুর্নামেন্ট ও একটি ফুটবলের টুর্নামেন্ট করানো হয়